আমার প্রিয় ধরনের রান্না বলতে একটা পাঁচমেশালি ঘণ্ট সেটাতে আমরা পাঁচরকম সবজি দেবো সেটা হচ্ছে আমি একটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটা সজনে ডাঁটা কিছু থাকবে আর কুমড়ো আলু সয়াবিন আর টমেটো এটা একসঙ্গে প্রথমে আমরা তেলে ফ্রাই করে নেবো আলাদা আলাদা করে তারপরে একটা তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওটার মধ্যে পেয়াঁজ কুচি রসুন কুচি আদা কুচি ওগুলো আমরা প্রথমে ভেজে নেবো তারপরে মশলা বাটা যেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওটাতে আমরা দিয়ে দেবো এবং সেটাকে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে পরে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো তারপরে একটু কিছু নুন পরিমাণ মতো নুন মিশিয়ে সেটা একটু ভালো মতো কষিয়ে নেবো এবং কিছুটা জল দিয়ে দেবো এবং ঢাকা রেখে দেবো তারপরে হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে নামিয়ে নেবো এটা আমার প্রিয় ধরণের রান্না এবং এটাই আমার খুব ভালো লাগে